পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলি সেগুলো দেখতে হলে আমাদেরকে একটু পিছিয়ে যেতে হয় অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের সময় থেকে স্বাধীনতা আন্দোলনে পশ্চিম মেদিনীপুরের ভূমিকা ছিলো অনেকখানি সেই পশ্চিম মেদিনীপুরের যে সব বীরপুরুষ বা মহাপুরুষরা জন্মেছিলেন তাদের জন্মদিনগুলোকে আমাদেরকে পালন করতেই হয় রবীন্দ্রনাথের জন্মদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন সামাজিক যেসব রীতি নীতি বা সংস্কার বা পুজো আচ্চা পার্বন আছে এগুলো তো আছেই দুর্গাপুজো হয় কালীপুজো হয় ঈদ আছে মহরম আছে এগুলো আমরা একে অপরের সাথে সহযোগিতা করে পরস্পর পরস্পরের পাশে থেকে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা সম্পন্ন করার চেষ্টা করি এখানে মানুষ হিসাবে আমরা একে অপরের পাশে থাকি একজন বিদেশির কাছে আমি বলবো যে পশ্চিম মেদিনীপুর সর্ব ধর্ম সমন্বয়ের জায়গা